রান্নার সময় আমি পাত্র ব্যবহার করি স্টিল এবং রান্না করার জন্য যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ননস্টিক ননস্টিকটা ব্যবহার করি কারণ একটাই কারণ ননস্টিকে লেগে যায় না আর অন্যান্য যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো সেগুলোতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় থাকে মানে সব সময় যে লাগে তা না কিন্তু লাগে কিছু কিছু সময় লাগে আমি দুটোতেই ব্যবহার করি ননস্টিকও করি আবার এমনি অ্যালুমিনিয়ামের জিনিসেও করি কারণ হচ্ছে ননস্টিকটা ভালো এই কারণেই বলবো যে খুব চট করে হয়ে যায় খুব কম তেলে হয়ে যায় আর এখন সবাই আমরা স্বাস্থ্য নিয়ে একটু সচেতন বেশি তো সেই জন্যই কম তেলে রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়িও হয় আর লেগে যায় না চট করে সে ব্যাস